আমার যেহেতু বাগান আছে সেহেতু নতুন যারা বাগান করে তারা আমাকে প্রশ্ন করে প্রথমেই যে কীভাবে বাগানের জন্য জমি তৈরি করবে সেখানে কোন কোন গাছ লাগাবে সাথে সাথে সার কী কী দেবে সার ও মাটি মিশিয়ে জমি তৈরি করতে বলি ও সপ্তাহে এক দিন করে গাছে সার দিতে বলি এইভাবে শুরু করতে বলি তারপর আবার গিয়ে তাদের দেখাবো বলে দিই